আমি আপনার ছেলের স্কুল থেকে বলছি আজকে তো বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ছিল সেই হিসাবে খেলা হচ্ছিল আর আপনার ছেলে হচ্ছে খেলতে খেলতে একটু পড়ে গেছে সেই জন্য আপনাকে একটু ফোন করছি কিছু অসুবিধা নেই কিন্তু যেহেতু একজন শিক্ষক আর ছেলে বারবার বলছে মাকে একটু জানাও সেই জন্যে একটু ফোন করলাম না লাগেনি তেমন বাচ্চা ছেলে যেমন ছুটতে ছুটতে পড়ে যায় একটু হাঁটুটা ছেঁড়া হয়ে গেছে হাতটায় একটু লেগেছে তো আমরা সবাই মিলে এটা দেখাশোনা করে তাকে একটু জল দিয়েছি ঠিক হয়ে গেছে কিন্তু একটু নার্ভাস হয়ে গেছে সকাল থেকে যে খেলাগুলো হয়েছে নামও দিয়েছে খেলায় এবং বাচ্চাগুলোর সঙ্গে ছুটে খেলেওছে তার মধ্যে একটা খেলায় মনে হচ্ছে প্রথম হয়েছে অনেক তো স্কুলে বাচ্চা আছে তবে আমি যতদূর শুনলাম ওই প্রথম হয়েছে এবং আর দুটো খেলায় করেছিলো একটা সেমি ফাইনালে উঠেছে কিন্তু এখনও কিছু হয়নি পড়ে গেছে না আমার যেটা বলার আমার যেটা বলা উচিত সেটা আমার মনে হয় বাচ্চাটাকে এখনি না নিয়ে গিয়ে যদি আপনি নিজেও কিছুটা বসে বাচ্চাটার সঙ্গে একটু খেলাটার আনন্দও উপভোগ করতেন ছেলেটাও মা আছে বা বন্ধুদের খেলাটা দেখে আরও আনন্দ উপভোগ করতো তাহলে তো খুব ভালোই লাগতো বাড়ি নিয়ে চলে গেলে সে তো ভয় খেয়ে যাবে যে হ্যাঁ আমি পড়ে গেলাম আমার লেগে গেল এ ব্যাপারে সে ভয় খেয়ে যাবে হ্যাঁ না কিছু কান্নাকাটি করেনি তো আমরা সবাই টিচাররা সঙ্গে সঙ্গেই সবাই এসেছি এবং সবাই মিলেই ওকে সাহায্য করেছি এবং উৎসাহ দেওয়ার চেষ্টা করেছি তাই সে আনন্দেই আছে আমাদের কাছে তবু বাচ্চার কাছে মায়ের প্রয়োজনীয়তা তো প্রচুর তাই সে আপনাকে খুঁজছিল বলে একটু ফোন করলাম আপনি তাহলে আসুন এলেই কথা হবে হ্যাঁ বাচ্চাও কিন্তু খুব ভালোই খেলা করছিল যে হ্যাঁ পিছনে দৌড়াচ্ছিল বা কারোর সাথে বদমাইশি করছিল সেরকম কিছু নয় সেও কিন্তু খুব ভালোই খেলেছে আর খেলা তো একটু বাচ্চাদের পক্ষে খুবই ভালো একটু আধটু পড়ে যাওয়া ওগুলো কি আর গুরুত্ব দিলে চলবে ঠিক আছে তাহলে আসুন এলেই কথা হবে রাখছি এখন